ভারতীয় শিক্ষাব্যবস্থা অনেক জায়গায় যেমন ভালো আছে তেমন অনেক জায়গায় খারাপও রয়েছে বাংলা স্কুলগুলোতে যেমন ছাত্ররা অনেক সময় স্কুলে আসে না শিক্ষকরাও অনেক সময় স্কুলে যায় না তারা স্কুলে গেলেও তারা ক্লাস নেয় না এইভাবে স্কুলের যেমন শিক্ষক আর শিক্ষকদের যেমন পড়াশোনায় অনেক পিছিয়ে রয়ে যাচ্ছে তেমনই দেখা যায় ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে স্কুলে ঠিকভাবে ক্লাসও চলে আর স্টুডেন্টরাও খুব ভালোভাবে তারা পড়াশোনাও করে বাংলা মিডিয়ামে তারা আসল পড়াগুলোই শিখতে পারে না তার জন্য তাদেরকে বাইরে পড়ার ইচ্ছাও করে না তেমনই ইংলিশ মিডিয়াম স্কুলে সব পড়া যেমন ইংলিশেও তারা ভালো হয়ে যায় বাংলা মিডিয়ামের স্কুলে অনেক জায়গায় ডিজিটাল বোর্ড নাই যেখান থেকে তারা অনেক সহজে তাদের ছাত্রদেরকে অনেক কিছু সিস্টেমেটিকভাবে বুঝাতে পারবে যেটা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে অনেক স্কুলগুলোতে ডিজিটাল বোর্ড আছে যেখান থেকে তারা অনেক কিছু শিখতে পারে